হ্যাঁ কাজের জায়গাতে আমি কঠিন কীভাবে কঠিন পরিস্থিতিতে সামাল দিই প্রথমেই বলি আমি টিউশন পড়াতে যাই যেখানে ঝড় বৃষ্টির দিনে ঝড় বৃষ্টি আসলে রাস্তায় ছাতা উড়ে যায় আমি কে আমাকে কোনো এক জায়গাতে দাঁড়িয়ে থেকে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে তারপর যেতে হয় যেহেতু বৃষ্টি না থামা পর্যন্ত আমি যেতে পারি না বৃষ্টি থামার ফলে আমি গিয়ে তাদেরকে পড়িয়ে বাড়ি আসতে পারি এ বাচ্চারা যদি কোনো কারণে বৃষ্টিতে ভিজেও যায় তাকে তাদেরকে আমাকে গামছা দিয়ে মাথা মুছিয়ে পরিষ্কার জামাকাপড় পরিয়ে দিয়ে তারপর তাদেরকে বাড়ি পাঠাতে পারি